রান্না করার জন্য আমার প্রিয় ধরনের রান্না হলো মাছের ঝোল মাছের ঝোল বানাতে গেলে আমি নিই পটল ঝিঙে পেঁপে ঢ্যাঁড়শ কাঁচকলা আলু এবং বিভিন্ন রকমের সবজি মাছ এই সবজিগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিই তারপরে মাছগুলোকে ভেজে নেওয়া হয় এরপরে মাছের ঝোল করা হয় মাছের ঝোল করা হয় গরমের দিনে কারণ স্বাস্থ্যের পক্ষে এটা ভীষণ উপকারী এরপরে বানানো হয় রাত্রিবেলা সবজির ডাল সবজির ডালটা সো স্বাস্থ্যের পক্ষে বিরাট উপকার গরমের দিনে যেটা খাবারটা খুব পরিমাণে রিচ হয় না হালকার উপরে হয় এবং এগুলো খেলে স্বাস্থ্য ভালো থাকে এটা নিজেরাও খাই এবং আমার পরিবারের সব্বাইকেই খাওয়াই